হ্যাঁ দাদা আমার মেয়ের বিয়ের জন্যে একটা গোদরেজ আলমারির প্রয়োজন হ্যাঁ বড় আলমারির মধ্যেই নেব আমি তিন পাল্লারটাই নেব আর ছোটো আলমারিতে তাক থাকবে কটা আচ্ছা বড় আলমারিটাই নিই তা কেমন দাম পড়বে কেমন কেমন কালার আছে আপনার কাছে তা মেরুন কালারটা কি ভালো লাগবে তা আমি আপনাকে একটা রঙ বলে দিলে সে রঙটা কি আপনি করে দিতে পারবেন ফিরোজা কালারের সাথে আর পাল্লা চাইছি আমি গ্রে কালারের হবে ধূসর কালারের হ্যাঁ হ্যাঁ ওটাই থাক তা দামটা একটু আয়ত্তের মধ্যে আসলে ভালো হতো তাহলে আমি বাড়ির লোক নিয়ে আপনার দোকানে যাব হ্যাঁ আচ্ছা রাখলাম